দেখুন মহিলারা সমুদ্রে মাছ ধরতে যায় না কারণ মহিলাদের গায়ে সেরকম ক্ষমতা থাকে না ওই যে মাছ ধরার পরে জালটা টেনে তুলতে হবে জাল ধুতে হবে মাছ পরিষ্কার করতে হবে সেই জন্য মহিলারা মাছ ধরতে যায় না সমুদ্রে হ্যাঁ কিন্তু আগে যেত না কিন্তু এখন এখন দেখেছি আমি অনেক মহিলারাই যায় সমুদ্রে মাছ ধরতে আর মহিলাদের এখানে সবথেকে বড় মহিলাদেরই ভূমিকা কারণ মহিলারা যদি মহিলারা যদি তারা যদি মাছ ধরে এনে সমুদ্র থেকে মাছ ধরে এনে মাছ কেটে কুটে রান্না না করে তাদেরকে খাওয়াতো তারা শরীরে জোর পেত কীভাবে তারা খেয়ে দেয়ে শরীরে জোর পেয়ে তার পরে তো যাবে সমুদ্রে মাছটা ধরতে নাহলে জোরটা পাবে কোথায় আর মাছটা ধরবে কী করে এমনকি ছোটবেলায় দেখুন ছোটবেলায় আমি আমার কাকুর সাথে নদীতে গিয়েছিলাম মাছ ধরতে অনেক মাছ ধরছিল কাকু তা সেখানে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় সেদিন মেঘলা ছিল হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ঝড়ের সম্মুখীন হয়েছিলাম অনেক বাড়িতে মা বাবা অনেক বকা দিয়েছিল সেখান থেকে আর কোনো দিনই আর নদীতে যাইনি আর মাছ ধরতেও যাওয়া হয়নি পরে আমার বাড়ির পাশে অনেকেই আছে যারা সমুদ্রেও মাছ ধরতে যায় অনেক মহিলারা আছে মাছ ধরে এনে রান্না করে কেটে কুটে আমরা যদি মেয়েরা যদি না করতাম আপনারা ছেলেরা শরীরে কীভাবে জোর পেতেন এখানে মহিলাদেরই সব থেকে বড় ভূমিকা